আমার সবচেয়ে প্রিয় ঘোরার জায়গা হচ্ছে পুরুলিয়া পুরুলিয়ায় এত কিছু দেখার আছে যা বলে শেষ করার নয় মজার ব্যাপার হল তার মধ্যে যে দু চারটি জায়গা বিখ্যাত সেই জায়গাগুলি ছাড়া অন্য জায়গাগুলি হয়তো এতটাও ভালো নয় যে বহুদূর থেকে এসে দেখতে ভালো লাগবে কিন্তু কেউ যদি পুরুলিয়ায় থাকে তাহলে তার পক্ষে ছোটো ছোটো এরকম প্রচুর জায়গা রয়েছে যেখানে ঘুরে দেখে আসা অত্যন্ত আনন্দের এবং খুবই কম খরচায় কম পয়সাও সেগুলো দেখা সম্ভব এর মধ্যে কিছু বিশেষ জায়গা যদি আমাকে বলতে হয় তাহলে আমি প্রথমেই সেই কয়েকটি জায়গার নাম বলবো যেগুলি বিখ্যাত তারপর আমার নিজের পছন্দের জায়গাগুলোর নাম বলবো তো প্রথমেই বলা যাক অযোধ্যা পাহাড়ের বেশ কিছু বিখ্যাত দেখার জায়গার কথা যেমন বামনি ফলস টুরগা ফলস আপার ড্যাম লোয়ার ড্যাম এবং এছাড়া ওইখানে একটি ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টটি কুসুল ডুংরি ভিউ পয়েন্ট অযোধ্যা পাহাড়ের তলা দিয়ে বেশ কিছু ড্যাম রয়েছে যার মধ্যে কয়রাবেড়া ড্যাম খুব বিখ্যাত ওইটাও আমার ভালো লাগে ড্যামের কথা যখন উঠলোই তখন আরেকটি বিখ্যাত দেখার জায়গার নাম করা যাক পুরুলিয়া জেলার মধ্যে সেই জায়গাটি হল মুরাডি মুরাডি ড্যাম এবং তার আশেপাশে একটি বড় জলধার তৈরি হয়েছে যাকে এখন বরান্তি বলা হয় এছাড়া আমার নিজের কিছু পছন্দের জায়গা যেগুলি অতটাও বিখ্যাত নয় সেগুলো হল মাচকান্দা ড্যাম মাচকান্দা ঝরনা মরুবাসা ড্যাম এবং আরো এরকম ছোটোখাটো বেশ কিছু ফলস